বাইক চালানোর সময় আমি গতিটাই বেশি অনুভব করি এবং এই বাইকের গতি যখন বেশি তুলি তখন অনুভব করি যে বাইকটা কত শক্তিশালী তো আমি বাইক চালানোর সময় সবথেকে বেশি এনজয় করি গতিটাকে নিয়ে আর বাইক তো এখন এমনিতেও ফ্যাশানেবেল প্রয়োজনে কটা মানুষ ব্যবহার করে আমার মতো যেন লং জেনারেশনে আছে আমার মধ্যে যেন ইয়ং জেনারেশানে আছে তাদের কাছে বাইকটা প্যাশান আর যদি ফ্যাশনই না হতে পারি তাহলে বাইকের প্রতি বছরের বছর নতুন ডিজাইন ফ্যাশনের কেন বাইক বেড়াচ্ছে বয়াইটটা ফ্যাশনেবেল বলে বাইক প্রস্তুতকারী যে উপকরণগুলি আছে যে কোম্পানিগুলো আছে সেগুলো সব সময়ের জন্য ন নতুন মডেল আছে নতুন ডিজাইন আছে এবং সেগুলো সব কিছুই সব ফ্যাশানেবল বাইকটা ফ্যাশনের জন্যই মানুষ বেশি ইউজ করে এটা আমার মনে হয় আমিও যে এখন একটা স্কুটি কিনলাম দশটা স্কুটি দেখে যেটা আমার বেশি পছন্দ হলো সেটাই কিনলাম তার মানেটা কী হলো আমি তো যে কোনো একটা স্কুটি নিয়ে নিতে পারতাম কিন্তু আমার যেটা ভালো লাগলো বা যেটার ডিজাইনটা আমার পছন্দ হলো সেটাই আমি নিলাম কারণ ডিজাইনটা ভালো হলে আমার আশেপাশের লোক এবং বন্ধু মহলের সবাই আকর্ষণ হবে এবং আমার প্রশংসাও করবে সেই জন্য বাইকটা হচ্ছে ফ্যাশনেবল প্রয়োজনের জন্য যারা ব্যবহার করে তারা গাড়ির কী মডেল কী বৃত্তান্ত ওটা আর দেখে না তারা শুধু দেখে যে কতটা কম তেল খরচ হয় কতটা দূরে যাবে এটাই আর আমি তো আগেই বলেছি বাইকটা মানে আমি গতিটা আমার বাইকের গতিটাই বেশি পছন্দ কিন্তু আমি তাই বলে মানুষকে সচেতন করবো যখন তখন বাইকের গতিগুলো ঠিক নয় তাতে অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবল চান্স থাকে সেই জন্য সতর্ক থাকাতেই এবং নিজের কন্ট্রোলে বাইক চালান যতটা আপনি দখল দিতে পারবেন ততটা বাইকের গতি তুলবেন